আঁকা মানুষের জীবনে খুবই উপকারী প্রভাব ফেলে একজন মানুষ যখন তার শিল্পীর চোখ দিয়ে কোনো কিছু দেখে সে সেটাই তার আঁকার মধ্যে ফুটিয়ে তোলে একটা সাধারণ মানুষ কোনো শিল্পীর আঁকা কোনো নকশা দেখে সেরকমভাবে কিছু হয়তো কিছু বুঝতে পারবে না কিন্তু একজন শিল্পী যখন সেই নকশাটা দেখবে তখন সে সেই নকশার মধ্যে তার ফুটিয়ে তোলা শিল্পীসত্ত্বাকে বুঝতে পারবে কীভাবে সে তার মনের ভাব ফুটিয়ে তুলেছে কীভাবে প্রকৃতি সমুদ্র নদী পাহাড় সূর্য সমস্ত তা একটা ছবির মধ্যে ফুটিয়ে তুলেছে